বলছি আমি কোনো কাজ করেই কখনও নিজের প্রচার করি না আমি একটু আত্মপ্রচার বিমুখ তবুও আমরা এই যখন এই ইয়াস ঝড়টা এসছিল সেই সময় আমরা এক ক্লাবের সহায়তায় আমরা সুন্দরবন অঞ্চলে মৌসুমে মৌসুমি দ্বীপ অঞ্চলে কিছু ত্রাণ সামগ্রী বিলি করেছিলাম এখানে এবং সেখানে যা ভয়াবহতা এবং গরিবি দেখেছি এ যেটা আমার আজীবন আমার মনে গেঁথে থাকবে তবুও যে আমরা দুদিনের জন্য হলেও কিছু অন্ন ওদের মুখে তুলে দিতে পেরেছিলাম তার জন্য আমি সত্যিই গর্ব অনুভব করি